নমস্কার দিদি আমি আপনার রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার দিতে চাই আচ্ছা আমি হচ্ছে যে চার প্লেট বিরিয়ানির প্যাকেট আর তার সাথে চিকেন কষা আর হচ্ছে যে ছটা বাটার নান আর দু প্লেট হচ্ছে যে চিকেন বাটার মশলা এইগুলো অর্ডার দেবো

আচ্ছা কিন্তু আমি এইগুলো নিতে চাই না না না আপনি এইগুলো বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলুন কারণ আমি এই খাবারগুলো নেব না না আমি আমি আর খাবারই অর্ডার দিতে চাই না আমি যেগুলো দিয়েছি সেগুলোই নেব যদি হয় তাহলে বলুন না আমি কেন বেকার নেব এটা না আমি নিতে চাইছি না আমার ওগুলো তো দরকার নেই কিন্তু আমার তো এই খাবারগুলো চাই না বা আমি এগুলো খেতেও পছন্দ করি না আপনি যদি অন্য কিছু ডিসকাউন্ট দেন তো না না না আমি কেন নেব এগুলো আমার এগুলো তো চাই না আমি তো নেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার চাই না আমি আপনাকে যেই যেই খাবারগুলো বলেছি সেই খাবারগুলোই আপনি পাঠিয়ে দিন ঠিক আছে ওই খাবারগুলো দিতে হবে না আমি আপনাকে যেগুলো অর্ডার দিয়েছি আপনি সেগুলোই পাঠিয়ে দিন হ্যাঁ ঠিক আছে রাখছি